আজ বারো বছর হয়ে গেলো আমার বিয়ে হয়েছে আমি বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছি কিন্তু এখনও সেই টান রয়েই গেছে যেই টানে আমি বারবার ছুটে যাই বাপের বাড়িতে সকলেই রয়েছে বাবা দাদা বৌদি কিন্তু একজনই নেই সেটা হলো আমার মা আর খুব ছোটোবেলায় আমি আমার মাকে হারিয়েছি আমার মায়ের সঙ্গে কাটানো অনেক ছোটো ছোটো স্মৃতি আমার আজও চোখে ভেসে ওঠে কিন্তু বারবার খুঁজি কিন্তু মাকে আমি আর পাই না আজ আমি নিজে মা হয়েছি তাই বুঝতে পেরেছি যে মা কি জিনিস তাই সেই টানে আমি বারবার ছুটে যাই কিন্তু মাকে আমার খুব মনে পরে কিন্তু মাকে আমি পাই না